আমাদের রাজ্য বা দেশে সবচেয়ে বড়ো গণমাধ্যম হলো মিডিয়া বা নিউস চ্যানেল এই নিউস চ্যানেলের মাধ্যমে আমরা আগে থেকেই সব কিছু জানতে পারি যেমন ও বিভিন্ন খেলাধুলো রাজ্যের খবর জেলার খবর দেশের খবর আগে থেকেই আমরা আপডেট পেয়ে যাই বা এই নিউস চ্যানেলের মাধ্যমে যেমন খেলার সব খবরগুলোও পাই সেরকম কোথাও অ্যাক্সিডেন্ট হলে বা কেউ মারা গেলে খবর পাই কোন মন্ত্রী মারা যাচ্ছে সেগুলো খবর পাই তারপরে বিভিন্ন রাজ্যের বিভিন্ন রাজ্যের যেগুলো রাজনীতি হয় রাজনীতির খবরগুলো আমরা জানতে পারি এবং তাছাড়াও ভূমিকম্প হলে সেগুলো আমদের জানাই এর এ টু জেড আমরাই নিউস চ্যানেলের মাধ্যমে জানতে পারি তাছাড়াও যারা জার্নালিস্ট নিয়ে পড়াশুনো করে তারা সাংবাদিক হয় এবং এই সাংবাদিকরা সংবাদ সংবাদের মাধ্যমরে মাধ্যমে আমাদেরকে সেগুলো জানায় এবং আমরা সেগুলো জানতে পারি আগে এই সব নিউজ চ্যানেল খুবই কম ছিলো আগে আগের তুলনায় এখন অনেক নিউস চ্যানেল বেড়েছে বাড়ার কারণে অনেক যুবক যুবতীরা তাদের কর্মরত হয়েছে বা তারা সেখানে চাকরি করছে এই চাকরি করার ফলে একটা দেশে অনেক কিছুটাই উন্নতি হচ্ছে